আমি আরসালান রেস্টুরেন্টে দু প্লেট চিলি চিকেন এবং দশ পিস তন্দুরি রুটি বিকেল পাঁচটার সময় অর্ডার করেছিলাম এক ছয় দুহাজার তেইশ তারিখে তো সেই অর্ডারের বিলটা আমাকে পাঠালে ভালো হয়